বলছি আমি আপনার থেকে সাইকেল কিনতে চাই আপনার দোকান থেকে তো কী রকম কী সাইকেল আছে যদি একটু বলতে পারেন আমার একটু ইউনিক কালারের প সাইকেল দরকার ছিল আমার ইউনিক মানে ধরুন গ্রে বা এইসব বা হচ্ছে মেরুন কালারের যাই হোক কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো একটু ব্যস্ত আছে ওই জন্য তো আমি আপনার দোকান যেতে পারছি না আমার এখন হবে না তো আমি সেই জন্য আপনাকে সাইকেল ফোন করে বোল জিজ্ঞাসা করছি না আমার পক্ষে আজকে যাওয়া সম্ভবই নয় কাজ পড়ে গেছে আচ্ছা বলছি এ তাহলে হ্যাঁ কিন্তু আমার সাইকেলটা না দু দিন লা দু দিনের মধ্যেই লাগতো সেই জন্য

সাইকেলের কী রকম দামটা যদি সাইকেলের দাম

ঠিক আছে তাহলে আপনি একটা কি কাজ করতে পারবেন যদি আপনার কি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আপনি যদি আমাকে কিছু সাইকেলের ছবি পাঠিয়ে দেন তাহলে আমি সেই করে তাহলে চুজ করতে পারি যে কী রকম নেব কারণ হ্যাঁ কারণ আমার তো যাওয়া আজগে সম্ভব নয় হ্যাঁ আর আমার হ্যাঁ হ্যাঁ আমার এই নাম্বারটায় আপনি তাহলে আমাকে সাইকেলের কিছু ছবি পাঠিয়ে দিন আমি তাহলে আপনাকে বলে দিতে পারবো কারণ আমার তো যাওয়া সম্ভব নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি